ভারতের স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ বলতে গেলে কারণ এই সব সরকার হাস হাসপাতালে যেসব বন্দোবস্ত রয়েছে আমাদের পরিষেবা দাওয়ার জন্য সেসব বন্দোবস্ত বলতে গেলে অর্ধেক হসপিটালই অর্ধেক মেশিনপত্র কাজ করে নি ঠিকঠাক যে মেশিন তার সা চিকিৎসা ব্যবস্থায় লাগা দরকার সেগুলো বলতে গেলে খারাপ হয়ে রয়েছে এবং যে সমস্ত সরকারি হাসপাতালে আমাদের দরকার পর্যাপ্ত পরিমাণে বেড হওয়া উচিত এবং সেই হসপিটালে অর্ধেক জায়গায় বেড পাওয়া যায় না তো বেড পায় হচ্ছে কারা যারা স বিশেষ্য পদে থাকা সমস্ত মানুষ তারা কিছু সংরক্ষিত বেড থাকে তারা পায় তো এছাড়া আমাদের সবার মানে ক্ষমতা নেই যে বেসরকারি নার্সিং হোমে ভর্তি করে চি রোগীর চিকিৎসা করানোর সেটা প্রচুর আয় এবং ব্যয়ের র খরচা রয়েছে প্রায় এক দেড় লাখ টাকার মতোন খরচা যদি সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব নয় তো ভারতের স্বাস্থ্য ভারত সরকারের সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা বলতে গেলে যেটা করতে পারে সরকারি ভার মানে সরকারি হাস স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য দপ্তর যদি চায় সেটা করতে পারে কিন্তু সেটা এমন অবস্থায় পড়ে দে গিয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষে তার ফল সেরকম পায় না তো ফলতো স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ এবং বলতে গেলে অন্যান্য আমাদের বিদেশে এবং অ্যামেরিকা বা তত বাইরে যে যে কোনো বিদেশের স্বাস্থ্য ব্যবস্থা অবশ্যই আমাদের থেকে প্রায় দশ গুণ ভালো কারণ তাদের প্রথমত যে কোনো একটা ধরো নমিনাল যদি কোনো রোগীর চিকিৎসা হয় তা আমাদের দেশে তার মানে প্র্যাক্টিকাল কারিকুলাম দিকটাই প্রচণ্ড খারাপ এমার্জেন্সিতে ভর্তি নিয়ে নিলে একটা এই বিল্ডিং থেকে এই বিল্ডিং পাঠাবে এই বিল্ডিং থেকে এই বিল্ডিং পাঠাবে এই করতে করতে কিন্তু প্রসেসিংটাই এতো জঘন্য আমাদের ভারতবর্ষে তো এ বাইরে বিদেশে অনেক তা স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো কারণ তাদের আগে তাদের লায়বেলিটি থাকে চিকিৎসা রোগীকে বাঁচানোর এখানে আমাদের স্বাস্থ্যে বি বিভাগে এখানে দপ্তরে আমাদের হচ্ছে আগে কী হবে প্রসিকিউট করতে হবে তারপর যে একটা মানুষ যদি তাকে স হসপিটালে আনতে আনতে যদি তার অবস্থা খারাপ হয়ে যায় তার যদি প্রসেস করতে করতে তার সে যদি আরো মানে ডেঞ্জার অবস্থার দিকে চলে যায় তাহলে আর সেই স্বাস্থ্য ব্যবস্থায় তাকে সারিয়ে তার লাভটা কী হলো আমাদের মনে হয় উচিত স্বাস্থ্য ব্যবস্থাকে আরো ডেভেলপমেন্ট করাও দরকার এবং বলতে গেলে আমাদের ছোটো ছোটো যে আমাদের আশেপাশে যে ক্লিনিকগুলো রয়েছে বা নার্সিং হোমগুলো রয়েছে তা ওখানে যে পরিষেবাটা দাওয়া হয় তার থেকে কিন্তু গরমেন্ট পরিষেবা অনেক বেটার কিন্তু গরমেন্ট হসপিটালে কিন্তু স্বাস্থ্য দপ্তরের যে কটা বেড হওয়া উচিত সেটা কিন্তু নমিনাল নয় নরমাল নয় আরো বেড বাড়ানো উচিত যাতে সাধারণ মানুষ আরো স তার স এই স্বাস্থ্য ব্যবস্থা ব্যাপার ভাগ সেবাটা পেতে পারে